হ্যাঁ এটা আপনারা ঠিকই বলেছেন যে যখন আমি প্রথম প্রথম দৌড়াতে যেতাম তখন আমার প্রচণ্ড কষ্ট হতো মানে ভীষণ কষ্ট হতো যেহেতু আমাদের কোনো দিন সেরকমভাবে প্রিপারেশান নেওয়া হয়নি বা কোনো দিন দৌড়ায়নি ওই শুধুমাত্র পুলিশ পরীক্ষার জন্যই প্রিপারেশানটা তখন দৌড়াতাম তো ছোটো থেকে অভ্যাস না থাকলে যেটা হয় আর কি খুব কষ্ট হতো পায়ে ব্যথা হতো পায়ের পেশিতে জয়েন্টে সব জায়গায়া ব্যথা হতো তারপর আমি দুই একদিন প্রথম প্রথম হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা যে পায়ে ব্যথা হচ্ছে দৌড়ানোর মতো পরিস্থিতিতেই থাকতাম না তারপর আমি সেখান থেকে মানে আস্তে আস্তে বিভিন্ন মোটিভেশান ভিডিও বা অন্যান্যদের থেকে পরামর্শ নিয়ে আমি জানতে পারলাম যে এটা আস্তে আস্তে মানে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে তারপর থেকে আমি আবার দৌড়াতে শুরু করলাম এবং ধীরে ধীরে নিজেকে আরও উন্নত করে তুললাম নিজেকে আরও মজবুত করে তুললাম তারপর থেকে আমার আর সেরকম দৌড়ে অসুবিধা হতো না একটু আধটু অসুবিধা হতো কিন্তু আমি অন্যদের থেকে পরামর্শ নিয়ে নিজে কষ্ট করে সেই সমস্যাগুলো থেকে উঠে আসতে পেরেছি বলে আমার মনে হয় যেমন ধরো প্রথমে তোমার পেশিতে ব্যথা হবে দম দম ছাড়ার একটা ব্যাপার আছে আমি সেই সমস্ত ব্যাপারগুলো আমার বিভিন্ন দাদাদের কাছ থেকে আমি শুনে নিয়েছিলাম যে কী করতে হবে